না কোনো বই শেষ করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি নির্ভর করে যে বইটার পাতার সংখ্যা কত এবং সে বইটির বিষয়বস্তু কীরকম

এ এমন কোনো বিষয়ের উপরে বই হয় যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের তাহলে সেটি হয়তো খুব তাড়াতাড়ি সময় খুব কম সময় হয়তো সেটা পড়ে ফেলা যায় আবার কমিক্স বইয়ের ক্ষেত্রে সেগুলোকে আরো তাড়াতাড়ি পড়ে ফেলা যায় কিন্তু সাধারণত নন ফিকশান বই পড়তে আমার একটু সময় লাগে এবং আমি আমি একটানা দেড় দু ঘন্টা পড়ে পড়তে পারি আর কি সরাসরি যদি পড়া যায় তাহলে এক দু ঘন্টা অবশ্যই পড়তে পারি পড়ার জন্য মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য মানে চেষ্টা করা হয় যে অন্তত সপ্তাহে একটি বই যাতে পড়া যায় তাদের পড়ার অভ্যাসটা যাতে বজায় থাকে সেই চেষ্টাটা অবশ্যই করি এবং সেইভাবে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই যে প্রত্যেক মাসে বা স প্রত্যেক সপ্তাহে এতগুলো সংখ্যায় বই পড়তে হবে এমন কোনো লক্ষ্য নেই তবে চেষ্টা করা যায় যেগুলো ভালো লাগে সেগুলো আগে পড়ে ফেলার চেষ্টা করি